পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসায়িক উদ্যোগ বা নীতি গুলির মধ্যে যেগুলি যেগুলির লক্ষ্য ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে বৈচিত্র্য বা অন্তর্ভুক্তি প্রচার করা সেগুলি হল যুক্তিবদ্ধভাবে ব্যবসা শুরু করা যেমন কিছুজন শ্রমিক নিয়ে বা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মীদের যেমন একটা ব্যবসা শুরু করা হল সেখানে প্রশিক্ষণ দিতে কিছু সময় লাগবে তারপর তাদেরকে শেখানো মেটিরিয়ালস মানে কাঁচা দ্রব্যগুলো এনে দেওয়া তারপর তাদের বানানো তারপর সেখান থেকে নিয়ে পরে রপ্তানি করা এইগুলো সব করে পরে একটা তৈরি করা হয় বৈচিত্র্য বা অন্তর্ভুক্তি প্রচার ব্যবসা যেমন পশ্চিমবঙ্গে নানারকমের ব্যবসা তৈরি করা যেতে পারে যেমন কাঁথা শিল্প তারপর ধান গম এইসবও আছে নিয়ে পরে বাজারে রপ্তানি করা ধান থেকে চাল করা তারপর সবজিও আছে নিয়ে যাওয়া যাবে তারপর নানারকম ধরণের জুতোর বা নানারকম ছোটখাটো ব্যবসা পশ্চিমবঙ্গে তৈরি করা যাবে যুক্তিবদ্ধভাবে